আমাদের গ্রাম অঞ্চলে পুকুরে মাছ ধরা হয় এখানে মাছ ধরার জন্যে প্রতিযোগিতা হয় আগের থেকে আমরা প্রস্তুতি নিই মাছ ধরার জন্যে চার বানাতে হয় দিয়ে ছিপ নিয়ে মাছ ধরতে যাওয়া হয় ভালো চার নিয়েই মাছ ধরতে যাওয়া হয় একবার নদীতে গিয়েছিলাম এক মাস আগের থেকে প্রস্তুতি নিয়েছিলাম সেইখানে খুব ভালো মাছ বেরিয়েছিলো আগের থেকে খাবার দিয়ে তৈরি করতে হয় আমরা অনেকে যাই মাছ ধরতে পুকুরে বাঁধে নদীতে আগের থেকে রুটিন করা থাকে বেশিরভাগ সময় নদীতে যায় জাল জাল ফেলা হয় সেখানেই বড়শি বড়শি ফেলা হয়